আমার বাবা মা এবং দাদা দিদিদের কাছে থেকে আমি অনেক মহান নেতা এবং রাজার গল্প শুনেছি আমাদের এলাকার ইতিহাসে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন আমাদের এলাকার রাজা ক্ষেত্রপাল একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন তিনি শত্রুদের বিরুদ্ধে লড়াই করে আমাদের এলাকাকে রক্ষা করেছিলেন তার বীরত্বের গল্প আমাদের এলাকার প্রজন্ম থেকে প্রজন্ম প্রচলিত আছে তিনি আমাদের এলাকার একজন বিখ্যাত শিক্ষাবিদ ছিলেন তিনি শিক্ষার প্রচার এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখনও আমাদের এলাকায় শিক্ষার উন্নয়নের অবদান রাখছে যদিও তিনি আমাদের এলাকার বাসিন্দা ছিলেন না তবু তার প্রভাব এলাকার পড়েছে আমার বাবা মা আমাকে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের গল্প শুনিয়েছেন তার আদর্শ আমাদের জীবনে অনুপ্রেরণা জোগায় এছাড়াও আমাদের এলাকায় ইতিহাসের অনেক অজানা নায়ক রয়েছে যাদের গল্প আমরা হারিয়ে ফেলেছি তাদের স্মরণ রাখা এবং তাদের অবদানের কথা বলার মাধ্যমে আমরা আমাদের ইতিহাসকে সম্মান করা জানাতে পারি